যখন ছোটবেলায় আমরা দৌড়াতাম তখন আমরা দৌড় যখন বন্ধুবান্ধব সবাই মিলে থাকি তখন আমাদের কোনো গান ফান শোনার প্রয়োজন হয়নি তখন আগে যখন ছুটতাম ছুট ছুটতে ছুটতে যখন হলো তার ছুটতাম সকাল বিকালে ছুটতাম তার পরে যখন একটা কর্ম কাজের ক্ষেত্তে চলে গেলাম তখন আর সেই দৌড়োনোটা আর হয়নি তার জন্য মানে শরীর অনেকটা ফুলে যাচ্ছে বা মোটা শোটা হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার তখন আমাকে বলল যে তুমি আগে ছোটাছুটি করতে আর তো ছোটাছুটি করো না যার জন্যে তোমার শরীরটা এরকম ভারী হয়ে যাচ্ছে ডাক্তার বলল কোনো ওষুধ খেতে হবে না তুমি তুমি নিজের মতো আগে যেমন শরীরচর্চা করতে যতোটা কাজের ফাঁকে ততটুকু শরীরচর্চা করো করলেই অটোমেটিক শরীরে অনেক হালকা হবে আমরা ছোটাছুটি তারপর থেকে আবার আমি সকাল বিকাল একটু ছোটাছুটি করলাম করার পরে দেখলাম ধীরে ধীরে নিজের শরীরটা অনেকটা আয়ত্তে এসে গিয়েছে যখন এবারে আয়ত্তে আসার পর দেখলাম শরীরটা খুবই ভালোই লাগছে তার পরে যখন আমরা বন্ধুবান্ধব সবাই মিলে যখন যাই তখন আর গান ফান শোনার প্রয়োজন হয়নি সবাই এই আড্ডা মারতে মারতে গল্প করতে করতে সবাই মিলে মিশে বন্ধুবান্ধব সবাই মিলে মর্নিং ওয়াক করলাম করে এই এসে এবার যখন কেউ না থাকে তখন এই গান শুনতে শুনতে মর্নিং ওয়াক করলাম হ্যাঁ আশা মান আশা দে মান্না উষা এইসব নানা রকম বাংলা গান শুনতে শুনতে মর্নিং ওয়াক করলে এতে নিজের শরীরের কোনো এফেক্ট দেখা দেয়নি বা নিজের কষ্টটা কোনো দিন বুঝতে পারিনি যেমন অনেকটাই হেঁটে হেঁটে চলে যায় আবার গেলে আবার গান শুনতে শুনতে এসে গেলে মানে সঙ্গী সবাই যদি মিলেমিশে একসঙ্গে যদি আমরা ছোটাছুুটি করি তাতে মানে কষ্টটা আমরা কোনো দিন বুঝতে পারিনি যে আমাদের এতটা কষ্ট হচ্ছে বা এই কষ্টটা হচ্ছে তারপর আবার কেউ যদি না থাকে গান শুনতে শুনতে যখনও দেখি তখনও দেখলাম যে কোনো কিছু বুঝতে পারি না তার পরে দেখলাম শরীরে অনেক ডেভেলপ হচ্ছে আমাদের যে শরীর অনেকটা সুস্থও হচ্ছে বা শরীরের অনেকটা হালকা হচ্ছে